হ্যাঁ এখন সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষাটা উৎপত্তি হয়েছে কারণ বাংলা ভাষা মাতৃভাষা বলে আমরা সচরাচর জানি বাংলা ভাষা আমাদেরকে ভীষণভাবে উৎফুল্ল করে যেমন ইংরেজি বা সংস্কৃত বা হিন্দি যে কোনো ভাষা বলতে আমাদের একটু অসুবিধা হয় কিন্তু বাংলা ভাষা মাতৃভাষা বাংলা ভাষাকে আমরা ভীষণ ভালোবাসি বলতে বা কাউকে বলা শেখাতে ছোটোবেলায় আমাদেরকে মা বাবা হাতেকলমে করে ওই যে বাংলা ভাষা শেখাত তার যে একটা মাধুর্য সেটাই একটা ভীষণভাবে আলাদা ছিল ছোটোবেলায় খুব মনে পড়ে মা বাবা যখন হাতেকলমে যখন বাংলা ভাষাটা শেখাত তখন আমরা বাংলা ভাষাটা শিখতাম তারপর একটু যখন বড় হলাম তখন টিউশনের মাধ্যমে দিল তার পরে স্কুলের মাধ্যমে দিল এভাবে বাংলা ভাষাটা আমাদের যেন আরও আগে আগে করে নিয়ে যেতে চেয়েছিল আর সংস্কৃত বা ইংরেজি ভাষাটাও প্রচলিত ছিল কিন্তু ইংরেজি ভাষাটা বলতেও যেমন আমাদের একটু অস্পষ্ট হতো কিন্তু বাংলা ভাষাটা বলতে গেলে আমাদের অত অস্পষ্ট লাগছে না বাংলা ভাষাটা মাতৃভাষা বলে আমরা জানি তাই বাংলা ভাষাটা আমাদের কাছে প্রচলিত ভাষা বাংলা ভাষা বলতে আমাদের কোনো অসুবিধে লাগে না ছোটোবেলায় যেমন মা বাবারা হাতেকলমে বাংলা ভাষাটাকে শেখা শিখিয়েছে আমাদেরকে সেরকমভাবে স্কুলে টিউশনেতে কলেজে আজকে যেখানেই যাই না কেন সেখানে হাতেকলমে কিন্তু এখনও বাংলা ভাষাটা বলতে বা লেখাতেও কিন্তু টিচাররা সাহায্য করেছে তাই বাংলা ভাষাটা মাতৃভাষা আমরা বাংলা ভাষাটা ভীষণভাবে বলতে ভালোবাসি যেখানে যাই না কেন বাংলা ভাষাটা বলতে অন্যকে বলাতে আমরা সাহায্য করি